হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কুচবিহার মিশন হাসপাতাল থেকে কি বলছি আনি বলুন

ও আপনি ডাক্তার দেখিয়েছিলেন আগে কোথায় ডাক্তার দেখিয়েছিলাম ওই মানে পাশা গ্রামে ডাক্তার দেখিয়েছিলেন ও আচ্ছা আচ্ছা তার মানে কোনো ওই নাম চেম্বারে দেখান নি তাই তো আচ্ছা ঠিক আছে পেটের যন্ত্রণা মানে তল পেটের যন্ত্রণা হচ্ছে ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি না কাল তুমি কালকে ওই এগারোটার পর এসো হ্যাঁ আমি তাহলে নামটা লিখিয়ে দিচ্ছি কালকে অগারোটার পর আসতে পারবে তো আচ্ছা ঠিক আছে কি নাম আচ্ছা বল হ্যালো বলছি যে ইয়ে কালকে কালকে এগোরোটোর পর আসবে না হ্যাঁ পরশু দিন এসো কালকে কালকে হবে না না পরশু দিন আসতে পারবে ত তুমি পরশু দিন তোমার অসুবিধা আছে বলছো তহলে তুমি এক কাজ করো কালকে দুপুর দুপুর পর আসতে পারবে না দুটোর পর তুমি আসো হ্যাঁ আমি তাহলে এখানে নামটা লিখিয়ে দিয়ে যাচ্ছি তুমি দেখাও ওষুধ খাও ওষুধ দিয়ে দেবো দেখো ঠিক লাগবে হুম আচ্ছা ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি